গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্তার চাহিদা সম্পন্ন বলতে যেটা বোঝায় ধরুন গ্রামীণ এলাকাতে আগেকার দিনে বা সব থেকে সমস্যাকর ব্যাপার ছিলো ইলেকট্রিক সাপ্লাই মানে খুব কম সম্ভবত ছিলো এবং এখন বর্তমানে গ্রামীণ এলাকাতে ইলেকট্রিক সাপ্লাই খুবই ভালো এবং গ্রামীণে এলাকার ছেলেরা পড়াশোনার দিক থেকে খুব ভালো পারদর্শী শহরের চাইতে অনেক ভালো এবং গ্রামে যুগে আগেকার দিনে গ্রামীণ এলাকাতে স্কুলের সংখ্যাও ছিলো খুব কম শহরের এলাকায় ছিলো স্কুলের সংখ্যা বেশি এবং গ্রামীণ এলাকাতে যে স্কুলগুলো বর্ধমানের দুটো একটা করেছিলো সেই সব স্কুলের ছাত্র ছাত্রীদের একটা পড়াশোনার আগ্রহও খুব ছিলো এবং দিন দিন মানুষ যে গ্রামে এলাকাতে পড়াশোনার মধ্যে যারা আগ্রহী তারাও চেষ্টা করছে আস্তে আস্তে গ্রামের এলাকা থেকে শহর এলাকার মধ্যে এসে একটা ভালো জায়গা তৈরি করা এবং আগের চাইতে গ্রাম এলাকাতে কিছু ব্যবস্থা যেমন স্কুল আগের চাইতে অনেক সংখ্যা বেড়ে গেছে এবং গ্রামের মানুষদের সুবিধাও হচ্ছে সেই জন্য বিদ্যালয়ে তারা যাতায়াতও করতে পারছে পড়াশোনা করতে পারছে এবং নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে